আমি সারাদিন অন্তত প্রায় এক দু ঘন্টা ছাড়া ছাড়াই খবর দেখি কারণ আমাকে খুব ভালো লাগে খবর দেখতে আর আমি বেশি রাজনীতির খবর দেখি তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মানে কখনও কখনও ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য নিয়ে বা অপরাধ এইসব নিয়েও খবরগুলো দেখি আমার খুব খবরের চ্যানেল দেখতে ভালো লাগে এই খবরগুলো জানার ফলে আমি সব কিছু দেশের জানতে পারি